আমার এলাকার প্রাকৃতিক সম্পদ্গুলি হলো যেমন ধরুন চাষবাস করা আলু লাগানো ধান লাগানা তেল লাগানো পশু পাখি পালন করা এই সব করে আমাদের ব্যবসায়ী আয় ক্রিয়াকলাপ করা যায় যেমন ধরুন আমি গরু পোষ পালন করলম কেউ ধরুন ছাগল পালন করছে কেউ আবার চাষবাস করছে আলু লাগাচ্ছে ভুট্টা লাগাচ্ছে যব চাষ এসব চাষ করেই মানুষের আয় উন্নতি হয় আর এসব চাষ করে আমাদের ব্যবসায়ী ক্রিয়াকলাপ করা যায় তার জন্য মানুষরা বহু মানুষ বহু রকম চাষ করছে কেউ ধরুন মুরগি চাষ কেউ ধরুন হাঁস চাষ এই সব চাষ করে মানুষেরা সব ব্যবসায়ী করছে কেউ আবার ব্যবসা করছে ধান বিক্রি করছে কেউ আবার আলু বিক্রি করছে এই সব করে করে সব মানুষেরা ব্যবসায়ী ক্রিয়াকলাপ করছে তার জন্য আমাদের এলাকাটায় খুব দারুণ ব্যবসায়ীক উন্নতি হচ্ছে কেউ আবার মুরগি ব্যবসা করছে কেউ আবার ছাগল গরু পশুপালন এই সব ইত্যাদি করে আমাদের এখানের এই উন্নতি হচ্ছে আমাদের এখানের বহু মানুষ বহু ধরনের ব্যবসা করে চাষবাস করে আবার কেউ আবার ব্যবসা করে তার জন্যে মানুষেরা অনেক কিছুই চাষ করে এই চাষে অনেক উন্নতি হয় আর এই চাষ করেই মানুষেরা অনেক বুদ্ধি উপার্জন করে মানুষের ব্যবসা ক্রিয়াকলাপ এই সব করে তার জন্যে মানুষ বহু ধরুন কেউ ছাগল চাষ করছে এই ছাগল চাষ করেও মানুষের একটা ব্যবসার মতোনই হচ্ছে সেই ছাগল ভবিষ্যতে বিক্রি করে অনেক টাকা উপার্জন করছে তার জন্যে কেউ আর অন্য কারো দুয়ারে যাচ্ছে না প্রাকিতিক এলাকাটায় আমাদের এতো সুন্দর্য মনে কেউ কারো দুয়ারে যাচ্ছে না যে যার চাষবাস নিয়ে আছে কেউ চাষবাস নিয়ে আছে কেউ আবার ছাগল গরু পশু বা সব ওসব পালন করছে এই সব করে করে আমাদের এলাকার উন্নতি হচ্ছে তার জন্যে ব্যবসায়ীও আরও ভালো হচ্ছে ধরুন এই চাষটা করলো এই চাষটায় তার খুব লাভ হলো তার ব্যবসাও ভালো হলো তার রোজগারপাতিও ভালো হলো এই সব করে করে মানুষের পেটও চলছে কেউ আবার ধরো বলছে না আমি ছাগলটা করবো রে গরু চাষ করবো গরু চাষ করো সেই গরু দুধ বিক্রি করছে এটাও এক ধরনের ব্যবসা গরুর দুধ বিক্রি করে মানুষের অনেক টাকা উপার্জন হয় কে আবার ধরুন মুরগি বিক্রি করচে মুরগি চাষ করে মুরগি বিক্রি করছে এই সব করে করে বহু মানুষের বহু উন্নতি হয়েছে তাই আমাদের এলাকায় প্রাকৃতিক সম্পদের উন্নতির কথা আর বলে বোঝানো যাবে না কারণ এখানের মানুষেরা এতো ভালো এতো বোঝে তারা অনেক কিছু চাষ করে আবার কেউ ধরুন না যব চাষ করছে যব চাষ করেও সে অনেক উন্নতি হয়েছে তার অনেক টাকা ইনকাম হয়েছে এই সব থেকে এই সব ব্যবহার করে অনেক মানুষ অনেক কিছু উন্নতি করতে করতে পেরেছে তার অনেক উন্নতি হয়েছে সে বুঝতে পেরেছে আমার এই চাষটাই এই উন্নতিটা হয়েছে আবার কেউ বুঝতে পারছেন না আমি হাঁস চাষ করবো হাঁসেও অনেক রোজগার হচ্ছে তাই কেউ বসে নেই এই এই এই এই কোনো রোজগার করেই যাচ্ছে এ এটা করছে এ এটা করছে এরকম করে করে বহু মানুষ বহু কিছু শিখেছে তাই আমাদের ব্যবসায় ক্রিয়াকলাপের জন্য আমরা কোনো ব্যবহার করা যেতে পারে এমন কিছু নাই যে ব্যবহার করিনি আমরা সব কিছুই ব্যবহার করছি সব কিছুটাই কাজে লাগিয়ে ব্যবসায় লাগা আর একটা ছোটো খাটো ব্যবসার মতোন করতে পারছি তাই আমাদের উন্নতি এলাকার উন্নতি দারুণ হচ্ছে উন্নতির ক্রিয়াকলাপেরও খুব ভালো উন্নতি হচ্ছে